সাধারণ মানুষের কাছে ঘুরতে যাওয়া কোনও উৎসবের চাইতে কম না পশ্চিমবঙ্গের দর্শকরা যেভাবে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকি আমি যখন আমার পরিবারের সাথে পুরী গিয়েছিলাম সেই অভিজ্ঞতা এখানে বলছি আমরা পুরী যাওয়ার দুই মাস আগে থেকে ট্রেনের রিজার্ভেশন করেছিলাম আমাদের ট্রেন পুরুষোত্তম এক্সপ্রেস ছিল সন্ধ্যে ছটায় তা বিলম্ব হয়ে আটটায় হয়েছিলো সেদিন যেদিন আমরা যাই সেদিন খুবই বৃষ্টি হচ্ছিলো সকাল সাতটায় পুরীতে নেমে একটা আলাদাই অনুভূতি হচ্ছিলো জীবনে প্রথমবার পশ্চিমবঙ্গ থেকে বাইরে এসে তারপর আমরা হোটেলে যাই তার কিছুক্ষন পরেই চলে যাই সমুদ্রের ঢেউ নিতে সেদিন এভাবেই কেটে যায় পরের দিন আমরা নন্দনকানন চিড়িয়াখানা উদয়গিরি খন্ডগিরি ইত্যাদি বেড়াতে গিয়েছিলাম তারপরের দিন জগন্নাথ দেবের দর্শন জগন্নাথের মাসির বাড়ি পিসির বাড়ি ইত্যাদিও দর্শন করেছিলাম একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে আমার একটি কথা ভেবে পুরীর ভ্রমণ খুবই ভালো লেগেছিলো একটা আলাদা ধরনের অনুভূতি এই পরিকল্পনাটি করতে আমাদের বিগত দুই মাস সময় লেগেছিলো যেহেতু আর্থিক দিক দিয়েও একটা ব্যাপার ছিল